হ্যাঁ আমি পিটি ঊষার কথা শুনেছি এবং তাঁর সম্পর্কে আমি কিছু বলতে পারি যেমন ধরুন পিটি ঊষার আমি তাঁর নামে অনেক কিছু শুনেছি সে অলিম্পিকে দৌড়োয় অনেক ভালো সব প্রতিযোগিতায় প্রায় প্রতিযোগিতায় সে ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে বেশিরভাগ প্রতিযোগিতায় সে ফার্স্ট হয় প্রথম হয় এবং সে খুব জোরে দৌড়োয় এবং খুব স্পিডে দৌড়োয় এবং তাঁর এই দৌড়োনোতে তাঁর অনেক মেডেল বা অনেক পুরস্কার তাঁর বাড়িতে রয়েছে আমিস চারদিকে বইয়ে পড়েছি তাঁর কথা পিটি ঊষার কথা এবং অনেক বন্ধু বান্ধবদের মুখে শুনেছি তাঁর কথা অনেক শুনেছি এবং সে মহিলার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে চাই কারণ আমিও দৌড়াতে ভালোবাসি আমিও প্রতিযোগিতায় নাম লিখি কিন্তু সে ক্রী কী ট্রিক ইউস করতো মানে কীভাবে কী করতো পা টা কত বাড়াতে হবে কী খেতে হবে ওই ছোটা দো ছোটা দৌড়া ভালো করার জন্য সেই সব জিনিসগুলো আমি তার কাছ থেকে জানতে চাই সেই জন্য এ আমি তার কাছ থেকে এটা শিখতে চাই বা কীভাবে কী ছুটতে হয় যাতে আমি ভালো দৌড়োতে পারি তার মতো এইসব জিনিসগুলো আমি শিখতে চাই তাঁর কাছ থেকে